পুরুলিয়াতে কয়েকটি বিশেষ পুজোর স্থান হলো আমডিহার হনুমান মন্দির দুলমীর হরিবোল মন্দির সাহেব বাঁধের সূর্য মন্দির আমলাপাড়ার দুর্গামন্দির আমাদের এইখানে সাধারণত হনুমান মন্দিরে যে পুজোগুলো হয় তার মধ্যে বোলবুম একটি বিশেষ পুজো তাছাড়া সাহেব বাঁধের সূর্যমন্দিরে রাধাসপ্তমীর দিন পুজোটা বিশেষভাবে হয় তাছাড়া সব থেকে বড় আমাদের পুজো হলো দুর্গাপুজো দুর্গাপুজোতে পঞ্চমী সপ্তমী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পর্যন্ত পুজো চলে পঞ্চমীতে সেরকম কিছু না হলেও ষষ্ঠী থেকে আসল পুজো শুরু হয় ষষ্ঠীতে প্রথমে আমাদের মন্দিরে যে একটি পুজোর মাহল তৈরি হয় তার মধ্যে সেই সময়টাতে আমাদের বাচ্চারা পটকা ফোটানো ইত্যাদি টাইপের সেলিব্রেশন করে সপ্তমীর পরে অষ্টমীর দুপুরবেলায় খ্যান হয় খ্যানের সময়ে নানারকম পুষ্পাঞ্জলি দেওয়া ইত্যাদি ঘটে তাছাড়া নবমী এবং দশমীর সময়ে মাইথোলজির দিক দিয়ে দেখতে গেলে নবমীতে মা দুর্গা তৃতীয়বার যখন পালিয়ে যান মহিষাসুরের থেকে তখন সব ঠাকুররা তাকে আশীর্বাদ দিয়ে তাকে অনেক শক্তিশালী করে তোলেন এবং দশমীর দিন যেয়ে নিয়ে মহিষাসুরকে মা দুর্গা বধ করেন সেই দিনটাকেই পালন করা হয় দুর্গাপূজার দশমীতে